আমাদের এখানকার খেলাগুলি হলো ক্রিকেট ফুটবল ও ব্যাডমিন্টন কিন্তু আমার প্রিয় খেলা ফুটবল ফুটবল আমরা এখানে খেলি এগারো জন নিয়ে এগারো জনের মধ্যে একজন গোলকিপার থাকে তিনজন নিচে খেলে চার জন মিডফিল্ডার মানে মাঝ মাঝমাঠে খেলে আর চারজন উপরে স্ট্রাইকার বা ফরওয়ার্ড খেলে দুটো দলের মধ্যে ফুটবল খেলা হয় নব্বই মিনিটের এই খেলাটির নব্বই মিনিটের মধ্যে যে দল বেশি গোল দিতে পারবে সেই দলই জয়ী বলে ঘোষণা করা হয় এবং দুটো দুটো দলের মধ্যে যে ব্যক্তি বেশি গোল দিতে পারবে তাকে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি গোলদাতা বলে আমরা পুরস্কারকি পুরস্কৃত করি এবং ম্যান অফ দ্য ম্যাচ বলে তাকে গণ্য করা হয় আর এই খেলাগুলো আমাদের এখানে খুব জনপ্রিয় শুধু আমরা না আমাদের আরও বন্ধুরা খেলে বা আমরা আরও অনেক জায়গায় খেলতে যাই বা আমরা কাপ জিতে এসেছি খেলে অনেক কাপ আমরা বন্ধু বান্ধবরা মিলে খেলতে যাই বিভিন্ন এলাকায়ও খেলি